হ্যালো

এখানে রথযাত্রারও আগেই খুব ছোট্টো করে হতো এখন খুব বড়ো করে রথ ওখানে হয় তো সকালবেলা পুজো হয় তারপরে রথ দড়ি ধুয়ে সবাই মিলে দড়ি ধরে রথটাকে টেনে এক রাস্তা থেকে আরেক রাস্তায় নিয়ে যায় সেখানে তারপরে বিকেলবেলা এখানে মেলা বসে নানান রকম জিনিসপত্র খেলাধু খেলনাবাটি খাবার দাবার এগ রোল চাউমিন তারপরে ঘুগনির দোকান ফুচকার দোকান তারপরে নানান রকম ফ এই এখন তো আঁশফল বেরিয়েছে আঁশফল তারপরে এই জিলাপির দোকান তারপর থান ব্যাগ থালা বাসন সব কিছুই ওঠে আর এখন বিশাল বড়ো করেও হয় মেলাটা লোকের ভিড় খুব হয় এখানে যেজন নেই নানান রকম খাবার পাওয়া যায় জিলাপি গজা তারপরে বাদাম তারপরে তেলেভাজা পাঁপড় তারপরে চুড়ি মেয়েদের নানা বাচ্চাদের নানান রকম খেলনবাটি তারপরে মেয়েদের ব্যাগ তারপরে ঝুড়ি তারপরে মগ কৌটা যা নেবেন যেই টেকমি ঠেকমি নানান রকম জিনিস ওখানে ওঠে প্রচুর করে ভিড়ও হয় খুব এখন ঢোকাই যায় না মেলায় ঠেলাঠেলি করে ঢুকতে হয় এই মেলাটা আজকে অনেক বছর ধরে হয় ও ওদের নিজস্ব বাড়ি তো এদেশীয় ওরা অনেক দিন থেকে এই মেলাটা প্রচলন চলছে আগে ছোটো করে হতো আমরা তখন অনেক ছোটো ছিলাম অতো মনে নেই এখন তো বড়ো করেই হয় আগে খুব ছোটো করে হতো এখন খুব বড়ো করেই মেলাটা হয় হ্যাঁ এখানে পুলিশ পুলিশে পাহারা দেওয়া হয় হয় নানা রকম ছেলেরা সব আসে তো ওই জন্য পুলিশ থাকে হ্যাঁ উলটো রথ হয় সাত দি ন দিনের মাথায় উলটো রথ হয় সেই একই ভাবেই মেলা স হয় লোকজনের ভিড় হয় আচ্ছা রাখছি